আমি সকালে উঠে চা চায়ের সঙ্গে ক্রিমকেকার বিস্কুট সুগার ফ্রি খাই এরপরে বেলায় একটি ডিম সিদ্ধ পাউরুটি এবং দুধ এই সব খেয়ে থাকি বেলার দুপুরে ভাত ডাল সবজি বা চারা মাছের ঝোল খেয়ে থাকি এই খাওয়ার মধ্যে আমার আর মাছ যেহেতু খুবই আমার প্রিয় আমরা বাঙালি হিসাবে তাই মাছকে খুব ভালোবাসি এছাড়া বাজার থেকে আমরা যেসব সবজি কিনি সবই সার বা ভেজাল থাকে এই সার ভেজালের ফলে আমাদের শরীরের ক্ষতি হয় এবং সুযোগ সুযোগ সুবিধা পেলে আমি গ্রামে গিয়ে চাল এবং টাটকা সবজি কিনে আনি সেগুলো বাড়িতে তৈরিকে তৈরি করে খাওয়ার পরে দেখা যায় আমার শরীরের দিক থেকে অনেক উপকারিতা পায়